হ্যাঁ আমি কখনও বিশুদ্ধ খাবারের জন্য কোথাও ভ্রমণ করিনি ঠিক কথাই কিন্তু বিশুদ্ধ খাবার তো একমাত্র বাড়িতেই সেটা সম্ভবপর হয় যে বিশুদ্ধভাবে সবকিছু সব সব ঠিকঠাক মতো করা যায় রান্না করা যায় আর কি এবারে বাইরে যেতে গেলে তো সবকিছু একেবারেই বিশুদ্ধ রয়েছে সেটা তো জানাও যায় না বোঝাও যায় না তার মধ্যে দিয়েই আমি যে বার পুরীতে গেছিলাম এবার ওখানে গিয়ে আমি ভারত সেবাশ্রমে আমরা ছিলাম আর কি ওখানে মোটামুটি আপনার বলা যেতে পারে ফিফটি পারসেন্ট কেন তার দিয়ে বেশি ওখানটাতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে বা রুমে ছিলাম সেই রুমও সুন্দর পরিচ্ছন্ন সবকিছু ছিল এবং খাবারও মোটামুটি বলা যেতে পারে যে পরিষ্কার ছিলই এবং বিশুদ্ধই বলা যেতে পারে